আমার ছোটোবেলায় ঘটে যাওয়া বেশ কয়েকটি প্রিয় স্মৃতি রয়েছে যেগুলি এখনও আমার বারবার মনে পড়ে এবং আমি এগুলি মনে পড়লে খুবই আনন্দিত এবং হাসি প্রতি বছর চৈত্র মাসে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটি পঞ্চগ্রামীণ ইন শিবমেলা হয় এই মেলাতে রাতেরবেলায় অনেক দোকানদাটি বসে তাই আমি আমার পরিবারের সঙ্গে অর্থাৎ বাবা এবং মায়ের সঙ্গে মেলায় গিয়েছিলাম মেলা প্রচুর ভিড় ছিল এবং এ মেলাতে আমি বাবা মার সঙ্গে ঘুরতে ঘুরতে হাত ছেড়ে যেয়ে মেলায় হারিয়ে যাই এবং আমি আমার বাবা মাকে খুঁজতে থাকি কিন্তু খুঁজে পাই না এবং খুব কান্নাকাটি করতে থাকি এবং এক সেই সময় অনেকক্ষণ পর অবশেষে একটা আ আমাদেরই চিনতে পারে এবং আম কাকু একটা আমাকে চিনতে পারে এবং আমাকে আমার ঘরে নিয়ে এসেছিল সেই স্মৃতি মনে পড়লে আমার এখনও খুবই হাসি পায় তাছাড়া আমি যখন প্রথম সাঁতার কাটতে শিখি তখন একবার স্ সাঁতার কাটতে কাটতে আমাদের একটা বড় বাঁধে প্রায় আমি ডুবে যাচ্ছিলাম আম প্রায় ডুবতে ডুবতে জল খেতে থাকি অনেকক্ষণ ধরে এবং এবং সেই সময় আমার মা আমাকে দেখতে পায় এবং আমাকে তুলে ধরে সেই স্মৃতি আমার এখনও মনে পড়লে খুবই হাসি পায় এবং মনে হয় যে পুরোনো সেই ছোটোবেলায় আমি যেমন ফিরে যেতে চাই